আমি একবার সরা পেন্টিং করেছিলাম আর ওয়ার্কশপে তো সরা পেন্টিং বলতে সরা বা থালার ওপরে মাটির থালার ওপরে রং করা বা আঁকা যেরকম হোয়াইট কালারের প্রাইমার দিয়ে ওর ওপরে আগে কোটিং করে তারপরে ওর ওপরে যে যা চায় যে যার মন থেকে যেরকম ইচ্ছে আর্ট করতে পারে কেউ কেউ অ্যানাটোমিও করতে পারে কেউ প্রাকৃতিক সৌন্দর্য হিসাবে ফুল বা ঝর্ণা সিনারি যা ইচ্ছা করতে পারে আমি মাণ্ডালা আর্ট করেছিলাম আমি আমার অভিজ্ঞতা থেকে বলতে পারি যে খুব ভালো অভিজ্ঞতা হয়েছিল পরবর্তীকার দিনগুলোতেও আমি আরও সরা পেন্টিং করতে চাই এবং সবাই সেটা দেখে খুব প্রশংসা করেছিল তো আমি আমার আগামী দিনগুলোতেও করার ইচ্ছা রাখবো